আমার তৈরি খাবার ভালো লাগলে আমি রেসিপিটা শেয়ার করি শেখানোর চেষ্টা করি বা কেউ যদি সেভাবে শেখার চিন্তা করে মানে শেখার কথা বলে তবেই আমি শেখাই অবশ্যই মুখে বলে দিই এবং কেউ হয়তো ভুলে গেলে আমাকে ফোন করে ফোন করে ওটাকে আবার যেখান থেকে ভুলে গেছে বা কোথাও যদি ভুলে যায় বা পুরোটা ভুলে গেলে আমার কাছ দিয়ে ফোন করে আবার জেনে নেয় এবং যতটা পারি সুন্দর করে গুছিয়ে বলে দেওয়ার চেষ্টা করি যাতে সে আমার মতোই বা আমার থেকে আরও ভালো রেসিপিটা তৈরি করে নিজে খেতে পারে বা নিজের পরিবারের যে লোকজন আছে তাদেরকে খাওয়াতে পারে আর আমি নিত্য নতুন রান্না করতে পছন্দ করি যে যে কোনো সাধারণ রান্না একটু ঘুরিয়ে বা একটু মশলাটা চেঞ্জ করে চিন্তাভাবনা করে একটু রান্না করি যাতে রেসিপি একটা অন্যরকম মাত্রা পায় খাবারটার